যদিও রান্না হিসাবে আমি নিজে খুব একটা রান্না বান্না করিনি কিন্তু বাড়িতে যে সমস্ত রান্নার উপকরণ বা হার্বসগুলি ব্যবহার হয় সেগুলি কেনাকাটা বা বাজার আমাকেই করতে হয় তাই শারীরে কোথ শরীরের কথা মনে করে প্রথমে যেটা বিবেচনা করি যে যতটা সম্ভব যেখানে কীটনাশক কম প্রয়োগ হয়েছে সেগুলি কেনার চেষ্টা করি এবং সেগুলি যাতে কিনে আনলে বাড়ির যাতে সবাই সুস্থ থাকে তারই চেষ্টা করি প্রথমত রান্নার ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হল তেল তাই তেল কম কম তেল দিয়ে রান্না করা শরীরের পক্ষে খুবই উপকারি তাই বাড়ির সবাইকে বলি যেন কম তেলে রান্না হয় এবং রিফাইনড তেল বা পাম তেল যতটা সম্ভব ব্যবহার যতটা সম্ভব কম ব্যবহার করা উচিত ফাস্টফুড ড্রাইফুড না আনারই চেষ্টা করি যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক দ্বিতীয় কথা মশলা মশলার কথাই যদি হয় যে কম মশলাতে রান্না করা খাবার খুবই ভালো এটা শরীরের পক্ষে উপকারি পেটের পক্ষে উপকারি এবং বিভিন্ন রকমের শরীর এবং মানসিক উন্নতি সেক্ষেত্রে গোটাই সাহায্য করে দ্বিতীয়ত প্রাণীজ খাবারের দিকে কম প্রাণীজ খাবার খাওয়ার কম চেষ্টাই করি কেন প্রাণীজ প্রাণীজ খাবারের মধ্যে অনেক রকমের ভেজাল বা বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থ ইঞ্জেক্ট করা হয় প্রাণীগুলির শারীরিকভাবে বৃদ্ধি করার জন্য তাই সেগুলিকে খুব একটা ব্যবহার না করাই ভালো তাই আমি বলবো যে যত সম্ভব রাসায়নিক জাতীয় ওষুধ ব্যবহার করা খাবার না আনাই ভালো কম তেল মশলা জাতীয় খাবার খাওয়াই ভালো যাতে শরীরের ঠিকঠাক থাকে এবং সেক্ষেত্রে দীর্ঘমেয়াদি আয়ু লাভ করা যায়